আমাদের সুন্দরবন এলাকায় যে সমস্ত হাত পাম্প আছে সেগুলো সারা বছর আমরা সঠিকভাবে পাম্প করে জল পাই না কারণ আমাদের জলের লেয়ারটা অনেক নিচে গ্রীষ্মকালে এই লেয়ারটা প্রায় আশি পার্সেন্ট কলে থাকে না যার জন্য আমাদের বাড়ির মহিলারা কলসি বালতি নিয়ে সেখানে লাইন দেয় দিনের পর দিন লাইন দিয়েও দেখা যায় যে যৎ সামান্য জল হয়েছে তা দিয়ে আমাদের সমস্যা মেটে না আমাদের এই হাত পাম্পে এখানে খুব অসুবিধার সৃষ্টি হয়